তারা এবং মহাবিশ্ব অধ্যায়ন থেকে আমি শিখতে পারি নক্ষত্রদের অবস্থান চাঁদের অবস্থান এবং কীভাবে রাত দিন হচ্ছে এই সকল ব্যাপারগুলি আমি জানতে পারি